হ্যাঁ আমি এইভাবে বই পড়েছি বইটা লাইব্রেরি থেকে নিয়েছিলাম স্কুলের লাইব্রেরি থেকে নিয়েছিলাম কোনো এক লেখকের বই ছিল তবে সেই বইটি পড়তে প্রথমের দিকে ভালো না লাগলো শেষের দিকে ভীষণ পছন্দের বই হয়ে উঠেছিলো বইটিতে বলা যেতে পারে গল্পের বই বা ইন্টারেস্টিং ব্যাপার কিছু গল্প ছিলো প্রথমে শেষের দিকে ভালো লাগছিলো পড়তে বইটি হ্যাঁ অবশ্যই আমার মন পড়ার সময় পরিবর্তন হয়েছে সুন্দরও লেগেছিলো বইটি